আমার এলাকার রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে উন্নত হলেও শিক্ষার দিক থেকে অতটা পরিমানে উন্নত নয় এইজন্য আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় তেনারা যখন আমাদের বাড়িতে আসেন কোনো টীকা দানের জন্য টীকা দান দেওয়ার জন্য বা কোনো টীকা নিলে আমাদের কি কি সুবিধা হতে পারে এবং কি কি উপকার হতে পারে সেগুলো বলে তখন সাধারণ মানুষ সেইটার প্রতি বেশী গুরুত্ব দেয় না এবং তারা ভাবে যে এইটা নিলে তাদের বরং ক্ষতি হবে কোনো উপকার হবে না সেইজন্য তারা এইসমস্ত টীকা নিতে চাই না বেশীরভাগ সময়ই এবং এছাড়াও তাদের শিক্ষাগত মানের অভাবের জন্য এবং নানারকম ধার্মিক আচার আচরণের জন্য কোনো কোনো মানুষ সেই মতো চিকিৎসা গ্রহণ করে না যে রোগের জন্য যেই চিকিৎসা দিলে তাদের সু উপায় সুবিধা হবে কিন্তু তারা সেই চিকিৎসা নিতে চায় না তাদের ধার্মিক মনোভাবের জন্য এইজন্য আমাদের শিক্ষার কাঠামো প্রচুর উন্নতি করানোর দরকার এবং মানুষদেরকে শিক্ষিত করা দরকার এই চিকিৎসার ব্যাপারে এবং এর জন্য আমাদের সেই আমাদের স্বাস্থ্যকর্মীরা বেশীরভাগ সময়ে হসপিটালে যেতে চান না